কম্পোস্টিং সার বলতে বোঝানো হয় যে যারা মানে যারা গরু বা ছাগল মানে পালন করে পশুপালন করে যারা তারা কী করে মানে গরুর যে বর্জ্য মানে গোবর যেটাকে বলি আমরা ছাগলের যে গোবরটা সেটা দীর্ঘদিন মানে একটা সব একত্রিত করে একত্রিত করার পর দীর্ঘদিন ধরে এক জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় রেখে পুরো ছায়া সেই জায়গাটা যেন ছায়া যুক্ত হয় মানে সেই জায়গাটা যেন পুরো ছায়া থাকে সেখানে রাখে যেন সেখানে যেন বৃষ্টির জল না পড়ে রোদ যেন না ঢুকতে পারে এরকম জায়গায় রেখে দেয় এরকম জায়গায় রাখার পর যখন গোবরে একটা উগ্র গন্ধ থাকে এটা আমরা সবাই জানি গোবরে একটা উগ্র গন্ধ থাকে ওই গন্ধটা যখন চলে যায় গোবরের কালারটা যখন চেঞ্জ হয়ে যায় ও ওই গন্ধটা আস্তে আস্তে চলে যায় যখন গোবরের গন্ধটা পুরোপুরি চলে যায় তখন তারা কী করে তখন কেঁচো কেঁচো ওই গোবরের মধ্যে দিয়ে দেয় দিয়ে সেটাকে পচিয়ে একটা সার তৈরি হয় সেটা মানে কম্পোস্ট করে কম্পোস্টিং করে একটি মানে সার হিসেবে ওটা সার সার তৈরি হয়ে যায় আর এটাকেই আমরা কম্পোস্ট সার হিসাবে চিনি আর এই কম্পোস্ট সার কৃষকরা মানে কৃষকরা শুধু মানে কৃষকরা চাষবাসের জন্য কৃষকদের চাষবাসের জন্য প্রচুর প্রচুর মানে ডিম্যান্ড এটার চাহিদা প্রচুর বড়ো বড়ো কোম্পানি সে ব বড়ো কোম্পানির লোকরা এগুলো বিক্রি করে প্রচুর লাভবান হয় কম্পোস্ট সার যেহেতু কম্পোস্ট সার ছাড়া চাষবাস করা একদম সম্ভব নয় সে যে কোনো চাষবাস হতে পারে সেগুলো আমাদের ধান ধান চাষ তারপরে বিভিন্ন সবজি শাক সবজি চাষ এগুলোর ক্ষেত্রেও কম্পোস্ট সার লাগে এরকমই একটা ঘটনা আমাদের দেওয়ারের গাড়িতে আবার ঠাকুরদা ঠাকুরদা একটা জমেছিল তখন আগে এটা আগেকার যুগের ঘটনা আমি তো সব জানতাম না তো তারা তখন এটা সার মানে সার হিসেবে বলতে তখন কিছু মানে কম্পোস্ট সার মানে দোকান থেকে কিনতে হতো না সেটা মানে মানে যারা মানে পশুপালন করতো তাদের কাছ থেকেই তারা মানে একদম সরাসরি নিয় নিত এরকম এক চাষবাস করতো আমার দাল জমি ছিল চাষবাস করার সময় আমি মানে শুনেছি আমার বাবার কাছে চাষবাস করার সময় তারা কী করতো মানে সবার প্রথমে মানে ধানের চারাগুলো পুঁতে পুঁতে দিলো জমিতে পুঁতে দেওয়ার পর আর কম্পোজ্ট সার ওটা না ছাড়া তো হয় না সেটাকে আমরা এখন কম্পোজ্ট সার বলি কিন্তু আমার বাবার আমার ঠাকুরদারা জান তো মানে গরুর গোবর মানে পচিয়ে যেটা সার এটা জানতো তো সেখান থেকে আমার দাদু সেখান থেকে সেই পশুপালন যারা করে গরু পালন যারা করে চাষ যারা করে তাদের কাছ থেকে ঘি নিয়ে আসতো সারটা নিয়ে আসার পরে জমিতে দিয়ে দিতো দিয়ে দিয়ে দেওয়ার পর নাকি মানে তার এত গুণ প্রচুর পরিমাণে মানে চাষ প্রচুর পরিমাণে ফলন হতো আর সেই ফলন বিক্রি করায় বাজারে প্রচুর আমরা টাকা মানে আমার দাদের সময় প্রচুর টাকা ইনকাম করেছে তাই কম্পোস্টার মানে যে গরুর গোবর বাংলা কথা সেটা আমাদের চাষের জন্য প্রচুর উপযোগী একটি বন্ধু বলা যেতে পারে